আমি মাতৃ বস্ত্রালয় থেকে একটি শাড়ি কিনেছিলাম শাড়িটি খুব দাম নিয়েছিল কিন্তু দাম অনুযায়ী শাড়ির কাপড়টা একদমই ভালো হয়নি শাড়ির কাপড়টা একবার ধোওয়ার পরেই রং পুরো উঠে গিয়েছিল এবং শাড়িটা ব্যবহার করতেও খুব খারাপ লাগত শাড়িটা পরলেও ভালো লাগত না কাপড়টা খুব খসখসে ছিল তাই আমার একদমই পছন্দ হয়নি